এখনকার দিনের মানুষ একসাথে সহবাস করার কথা ভুলেই গেছে এখনকার দিনের মানুষ একসাথে সহবাস করেও মিথ্যা কথা বলে এখন সব কিছুতেই মিথ্যা কথা রাজনীতিতে মিথ্যা কথা ডাক্তারিতে মিথ্যা কথা এমনকি রেশন আনতে যাবে সেখানেও মিথ্যা কথা এমনকি বাজারে সবজি থেকে সবজি ব্যবসা থেকে মাছ ব্যবসা থেকে সবেই মিথ্যা কথা একটু কম মাছ দিবে দিয়ে বলবে বেশি মাছ দিয়েছি ওজনে মেরে দিচ্ছে সবেই মিথস্ক্রিয়া মিথস্ক্রিয়া ছাড়া আমাদের এই সমাজে আর কিচ্ছু নেই